ভারতের বিশিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য রাজা মহারাজাদের দর্শনীয় স্থান এছাড়াও আমাদের যে মুনি ঋষি এবং বিভিন্ন দেব দেবীর যে মন্দির এবং কেদারনাথ সোমনাথ ইত্যাদি যে মন্দির রয়েছে সেগুলো আমাদের ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যগুলো তুলে ধরে ও বিশ্বাসগুলি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বিভিন্ন নির্দিষ্ট ও ধর্ম এর জন্য নির্দিষ্ট স্থান থাকার কারণে এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন বিশ্বাসের সঙ্গে নিয়ে গিয়ে সেখানে দর্শন করে এছাড়াও আমাদের এখানে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে ভারতে থাকার কারণে কোন ঝামেলা না থাকার কারণে ঠিকভাবে থাকার কারণে আমাদের ভারত বিভিন্ন সাংস্কৃতির তুলনাই আলাদা এবং আমাদের ভারতকে এইসব ঐতিহ্যগুলো খুবই সুন্দরভাবে তুলে ধরে যার কারণে ভারত আমাদের পৃথিবীর সমস্ত সংস্কৃতির থেকে আলাদা